আমি রান্না করতে খুব ভালোবাসি আর খুব ভালো ভালো খাবারও বানাই আমি চাই সবাইকে পাশাপাশি আমাদের এই খাবার খাওয়াবো তাই আমি প্রতিদিন নিত্যনতুন খাবার বানাই সবাই খায় খেয়ে দাদাভাই দিদিভাইরা বলে খুব সুন্দর তাই আমি এখন ভাবছি একটা হোটেল বানাবো সেই হোটেলে ভালো নিত্যনতুন খাবার বানাবো আর সেই খাবার বানিয়ে আমি ঘরে ঘরে দিয়ে আসবো সেই খাবার খেয়ে তারা আমার ভালো বলবে আর সেই খাবার দিয়ে আমি আমার সংসার চালাবো ছেলেমেয়েদের পড়াশোনা চালাবো